বাংলা ভাষা কীভাবে শিখলাম প্রথমে তো মা বাবার থেকে কথা বলা শেখা তারপরে অ আ ক খ শেখা তারপরে প্রাইমারি স্কুল স্কুল থেকে শেখা এইভাবেই শিখলাম বাংলা ভাষা নিয়ে অভিজ্ঞতা বাংলা ভাষা আমাদের সব চাইতে প্রিয় ভাষা আমাদের মাতৃভাষা কতো রকম বই আছে নভেল আছে উপন্যাস আছে ছড়া গল্প আমাদের পড়াশুনাতা পু পুরোটাই বাংলা ভাষা নিয়ে করা আমাদের কাছে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা আমাদের ভালো লাগে না আমাদের কাছে বাংলা ভাষাই শ্রেষ্ঠ তাই আমরা মনে করি বাংলা ভাষার মতো মিষ্টি ভাষা আর নেই বাংলা ভাষা নিয়ে অনেক গল্প আছে পদ্য আছে ছড়া আছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলা ভাষা নিয়ে বাঙালি বলে আমরা গর্ব করে বলি যে এটাই আমাদের শ্রেষ্ঠ ভাষা সারা পৃথিবীতে বাংলা ভাষার মানুষ থাকেন সেখানে বাংলা নিয়ে চর্চা চলে বাঙালিদের কতো রকম অনুষ্ঠান হয় তাতে কতো রকম অংশগ্রহণ করে কবিতা বলে ছড়া বলে এমন কি শ্রুতি নাটকও হয় সিনেমা আছে নাটক আছে কতো রকম অনুষ্ঠান হয় বাংলা ভাষা আমাদের কাছে সব থেকে প্রিয় বাংলা ভাষা অনেকের কাছে কঠিন হলেও আমাদের কাছে খুবই সোজা বাংলা ভাষা শুনতেও খুব সুন্দর লাগে অন্য কোনো ভাষার থেকে বাংলা ভাষায় মিষ্টতা বেশি বাঙালি বলে আমাদের গর্ব হয় আমরা বাঙালি বাংলা ভাষাই আমাদের কাছে শ্রেষ্ঠ ভাষা